আমি একটি দলের সাথে খাবার রান্না করতে গেছিলাম দলের সাথে বলতে আমার পাশের বাড়িতে একটি হরিনাম হচ্ছিলো তো ওইখানে হরিনাম হওয়ার জন্য তো তাদের রাঁধুনি ছিলেন তার হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো অসুস্থ হওয়ার জন্য আমাকে বলে যে হচ্ছে তুমি এসে কি রান্নাটা একটু করে দিতে পারবে তো আমি বললাম আমি তো একা এতোগুলো মানুষের রান্না আমার পক্ষে সম্ভব নয় তো তিনি তখন বলেন যে হ্যাঁ আমাদের এখান থেকে অনেক লোক আছে যারা আপনাকে হেল্প করবে হ্যাঁ তা আমি বললাম ঠিক আছে দেখুন আমার এই এই জিনিসগুলো লাগবে তো এগুলো একটু জোগাড় করে দিলে আমি করতে পারবো তো তারা রীতিমতো সেই জিনিসগুলো সব জোগাড় করে আনে জোগাড় করে আনার পরে রান্নাটা আমি বসাই অনেক কষ্ট করে আমার সেদিন মনে আছে যে প্রচুর রোদ থাকা সত্ত্বেও আমি যতোগুলো মানুষের জন্য রান্না করেছিলাম সেটা আমার কাছে খুবই গর্বের আমি নিজেও কখনো ভাবি নি যে আমি অতোগুলো মানুষের জন্য ওইভাবে রান্না করতে পারবো তারপরে আমি খিচুড়ি রান্না করেছিলাম অতোটা কঠিন নাহলেও বেশ ভালোই লেগেছিলো অতোগুলো মানুষকে আমি নিজের হাতে খাওয়াতে পেরেছি রান্না করে তো অনেক কিছু আনার পরে সেই রান্নাগুলো আমি করি আমার পাশে যারা ছিলো তারাও অনেকটা আমাকে সাহায্য করে তো আমার ওই দলের রান্না ওইখান থেকেই শুরু হয় তারপরে কোথাও কোথাও কেউ আটকে গেলে বা কেউ আসতে না পারলে রাঁধুনি তখন আমি যেয়ে তাদেরকে সাহায্য করি